হ্যাঁ বলুন ও তো মোটামুটি ভালোই করছে হ্যাঁ চলবে ও তো ঘরে ভালো করে একটু প্র্যাকটিস করছে না দেখবেন যাতে একটু ভালোভাবে প্র্যাকটিস করে আমার কাছে তারপরে নিয়ে আসবেন হ্যাঁ বাংলা গানের উপরেই নাচ দেবে আচ্ছা ঠিক আছে আপনি পাঠাবেন আমি দেখে আপনাকে বলে দেবো আচ্ছা ঠিক আছে ওকে ভালো করে বলুন বলছি ওকে শনিবার হ্যাঁ শনিবার বিকেলে ক্লাস আছে তখন আসতে বলবেন হুম আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি কিনবেন ঘুঙুর তো নষ্ট হয়ে গেছে যখন আপনি কিনবেন আচ্ছা আমার কাছে আমি তো ঘুঙুর আমার কাছে আছে অনেকগুলোই আপনি যদি পারেন তো আমার কাছ থেকে নিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখুন